পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল দল এ তারা হল যেমন তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই সিপিএম এদের এরা এদের মধ্যে যে আমার বিখ্যাত রাজনীতিবিদের বিদদের কথা বলতে পারি বললে হল মাননীয়া মমতা ব্যানার্জি যেটা আমাদের মুখ্যমন্ত্রী আছেন তিনি এইবারেও নির্বাচিত হয়েছেন আর কি বলে বিজেপিতে আমাদের নরেন্দ্র মোদী যে তিনিও এবারে নির্বাচিত হয়েছে কেন্দ্রে আরও অনেক অনেকজন রয়েছেন যেমন অসন্ত সিনহা উমা সোরেন উদয় গুহ তাপস পল তাপস মণ্ডল ইত্যাদি